বাইকে করে ঘুরতে যেতে বেশ ভালোই লাগে অনেক জায়গায় গিয়েছি ঘুরতে কলকাতা হাওড়া মুকুটমণিপুর বাঁকুড়া আর মেদিনীপুর আমাদের বকখালি ঝড়খালি সুন্দরবন যে জায়গাগুলো খুব ভালো লেগেছে বেশ ভালো জায়গাগুলো এবং আরও নতুন নতুন জায়গায় যাওয়ার চেষ্টা আছে তো আরও জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছে খুব আছে যেগুলো যাব ঝাড়খন্ডে যাওয়া হয়নি আর দেখা যাচ্ছে আমাদের শিলিগুড়ি আর জম্মু কাশ্মীর এগুলোতে ঘোরা হয়নি পরবর্তীকালে বাইকে এসবগুলো জায়গা ঘোরার খুব ইচ্ছে আছে